আমি আমার পশুদের যত্ন নিই আমাকে সাহায্য করার জন্য আমার শাশুড়ি মা আছেন একজন দাদা আছেন আর আমার এক মেয়েও আছে আমি পশুদেরকে আমার বাড়ি থেকে একটু দূরে পশু থাকার একটি জায়গা রয়েছে সেখানেই রাখি কারণ পশু যদি একেবারেই আমার বাড়ির আশেপাশেই থাকে সেক্ষেত্রে নোংরা আর জীবাণু মানুষের মধ্যে ছড়ায় আর বন্ধ পরিবেশ মানে বাড়ির পরিবেশটা কেমন যেন দেখায় আর পশুদের স্বাস্থ্যবিধি অবশ্যই বজায় রাখা হয় প্রতিদিন তাদের ঘরগুলো পরিষ্কার করা হয় জল ছিটিয়ে দেওয়া হয় জল দিয়ে ঝ্যাঁটা দিয়ে পরিষ্কার করা হয় সেখানে চারিদিকে নিয়মিত ফিনাইল ছড়িয়ে দেওয়া হয় তাদেরকে রাত্রিবেলা যাতে মশা না কামড়ায় তার জন্য ধোঁয়া করে দেওয়া হয় মশারি টাঙিয়ে দেওয়া হয় নিয়মিত পশু চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করে পশু চিকিৎসক ডেকে আনা হয় পশুগুলোকে চিকিৎসক দ্বারা পরীক্ষা করে দেখা হয় তারা ঠিক আছে কি না যদি সুস্থ থাকে তো ভালো যদি অসুস্থ হয় চিকিৎসকের পরামর্শ মতো তাদেরকে চিকিৎসা করা হয় তাদেরকে প্রতিনিয়ত সুস্বাস্থ্য খাবার দেওয়া হয় যাতে তারা সুস্থ থাকে তাদের শরীর স্বাস্থ্য নিয়মিত বেড়ে ওঠে মাঝে মধ্যেই কিছু কিছু পশুর টিকা ইঞ্জেকশান অনেক কিছুই ব্যবস্থা রয়েছে সেগুলোও নেওয়া হয় এইভাবে পশুদের স্বাস্থ্যবিধি বজায় রাখা হয়